সরাসরি আগুনের চুলা রান্না যেরকম সুস্বাদু হয় সেরকম কিন্তু গ্যাস বা ইন্ডাক্সানে হয় না ওগুলো রান্নাতে এতটা সুস্বাদু হয় না যেরকম চুলার রান্নাতে হয় তাই গ্যাসের গ্যাস ইন্ডাক্সানে রান্না আমার বাড়িতে কেউ খায় না আমি চুলায় আগুন ধরিয়ে রান্না করি সেটাই আমরা সবাই মিলে খাই